আমাদের পশ্চিমবঙ্গে একটি কাহিনি আছে যে অতিথি আমাদের ভগবানের একটি রূপ অতিথি আমাদের যখন বাড়িতে আসে আমাদের যেইটুখানি আছে তাদেরকে সেইটুখানি দিয়ে সেবা করা যাতে অতিথির কোনো প্রবলেম না হয় যেমন খাওয়া দাওয়া যেমন পোশাক বা অতিথির কোনো যদি শরীর খারাপ হয় তাকে দেখভাল করা সব দিক থেকে অতিথিকে সাহায্য করতে হবে